হ্যাঁ আসুন দিদি কী কী ফুল লাগবে পাঁচ টাকা চেন পনেরো টাকা

হ্যাঁ এখন বিয়ের সিজন চলছে তাই একটু ফুলের দাম বেশি

তা কী কী ফুল নেবেন প্লাস্টিকের ফুলগুলো হ্যাঁ ও ওগুলো দশ টাকা করে বললাম না এখন বিয়ের সিজন চলছে তাই দামটা একটু বেশি না না না কমানো কমানো যাবে না না আপনি অন্য দোকানে গিয়ে জিজ্ঞাসা করুন না অন্য দোকানে গিয়ে জিজ্ঞেস করুন আমার দোকানের থেকেও বেশি দাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেবো বেলফুল পঞ্চাশ টাকা মালা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে